আপনি জানতে চেয়েছেন নাগরিক বিজ্ঞান বা গবেষণা প্রকল্পে যারা যুক্ত হতে চায় তাদের কাছে আমি কোনো টিপস দিতে পারব কিনা তবে সত্যি কথা বলতে কী আমার এই বিষয়ে অতটা আমি সচেতন নই বা আমি টিপস খুব একটা দিতে পারব না তবে একটা কথা বলে রাখি যে যাই করুক আমাদের পরিবেশের উপরে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে পরিবেশের উপর কোনো প্রভাব না পড়ে বা পরিবেশের ভারসাম্য যাতে ঠিক থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখা দরকার কারণ কেউ একটা কোনো কিছু করতে গেল সেখানে দেখা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া ভর্তি হয়ে যাচ্ছে কিন্তু সেটা তো ঠিক নয় যাতে ওই ধরনের কিছু না করে তার জন্য আমাদের কিন্তু তাকে টিপস দিতে হবে যে ওই ধরনের কিছু না করা